হ্যালো হুম বলুন হ্যাঁ বলুন ও আপনার শুধু স্ক্রিনটা ফেটেছে উপরের যে ওই গরিলা গ্লাসটা আছে সেটা ফেটেছে নাকি ডিসপ্লে ফেটেছে সেটা একটু বলতে পারবেন তাহলে মানে ওই ডিসপ্লেটাই গেছে যেহেতু লাল দাগ চলে আসছে কারণ যদি গ্লাসটা ফাটতো তাহলে দাগ আরে আসতো না হুম আপনি তাহলে আপনার আপনি দোকানে আসুন তাহলে ফোনটা নিয়ে ওটা একটু ভালো হতো ফোনে তো আর দেখতে পাচ্ছি না না হ্যাঁ কালকে খোলা থাকবে সকাল আটটার দিকে আমি দোকান খুলি দুপুর বারোটা পর্যন্ত আবার বিকেলে চারটের থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে দোকান দেখুন আপনার কোন কোম্পানির ফোন বলুন হ্যাঁ যদি রিয়েলমি সিক্সে যদি গ্লাসটা ভাঙে তাহলে ওটা একশো দেড়শোর মধ্যে পালটে দেবো আর যদি এবার ভেতরের ডিসপ্লেটা যায় তাহলে দু আড়াই হাজার টাকার মতো লাগবে আর যদি তার আগে যদি মানে ঠিকঠাকভাবে বাগানো যায় চালানো যায় সেই মতো আমি বাগিয়ে দেবো কম পয়সায় এবার যদি আপনি ডিসপ্লেটা পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে দু আড়াই হাজার টাকার মতো লাগবে হ্যাঁ সে আমি দেখে শুনে করে দেবো আপনি দোকানে আসুন যেই রকম কাজটা তো আমাকে দেখতে হবে না আমি তো এখন এখান থেকে দেখে বলতে পারবো না কতোটা আপনার ফোনটার ক্ষতি হয়েছে আরে হ্যাঁ আমি নিজেতেই দোকানেতে আমি নিজেই সব কিছু বাগাই আপনি আসুন কোনো সমস্যা নেই হ্যাঁ সে ওটার মধ্যে নয় আমি করে দেবো দেখে শুনে ওটার নিয়ে চিন্তা করতে হবে না হ্যাঁ ঠিক আছে তাহলে তো চলুন রাখছি